ছোটো থেকেই আমার বাগান করার ইচ্ছে ছিলো কিন্তু আমাদের বাড়িতে সেরকম জায়গা না থাকায় সেখানে বাগান করা হয়ে ওঠেনি একদিন আমরা সেই বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় আসি এবং সেখানে ছোট্ট মতো একটা জায়গা ছিল এ এবং আমি আমার বন্ধুর বাড়ি গিয়ে দেখি সেই বাড়ির পেছনে তার খুব সুন্দর বাগান করেছে এবং সেই বাগানে বিভিন্ন ধরণের ফুল গাছ যেমন ডালিয়া গোলাপ আরও বিভিন্ন ধরণের পেয়ারা গাছ কুল গাছ জাম গাছ লাগিয়েছে এবং সেই দেখে আমার খুব অনুপ্রাণিত হয় এবং আমিও মনে মনে ঠিক করি সেখানে এক বাগান তৈরি করবো বাড়িতে দিয়ে সেই তৈরি করার জন্য আমি একদিন বাজারে যাই এবং বাজারে গিয়ে বিভিন্ন ধরণের চারা কিনে নিয়ে আসি ই গোলাপ ফুল ডালিয়া ফুল এবং আরও বিভিন্ন ধরণের ফলের চারা কিনে নিয়ে আসি এবং সেই চারা কিনে নিয়ে এসে বাড়িতে মায়ের সঙ্গে আলোচনা করি এবং মা কে বলি মা আমি এখানে একটুই বাগান তৈরি করবো তাই মা আমাকে সেই কাজে খুব হ্যাঁ আ সাহায্য করে এবং সেইভাবেই আমি একটি বাগান তৈরি করেছিলাম